টুরিস্ট গাইড বা টুরিস্ট গাইড হল এমন একজন ব্যক্তি যিনি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় ঐতিহাসিক স্থানগুলি সংগঠিত দর্শনীয় স্থান এবং স্বতন্ত্র ও সাংস্কৃিতিক ঐতিহ্যসাময়িক এবং সময়সাময়িক ঐতিহ্যের বিষয়ে সহায়তা করেন ও তথ্য প্রদান করেন বা সেগুলি দর্শনের জন্য আমাদেরকে নিয়ে যান ও যাদুঘর এবং পর্যটন আকর্ষণ রিসর্ট বিভিন্ন ট্যুর গাইড বাহরিদের নিদর্শন ভ্রমণে নিয়ে যান এই ভ্রমণের মধ্যে রয়েছে হাইকিং ও আরও অনেক কিছু ও এছাড়া যেসব স্থানীয় দর্শনকারী জায়গাগুলি আছে সেগুলি তারা সঙ্গে করে টুরিস্ট গাইডরা আমাদের নিয়ে যান সেখানে ভ্রমণের জন্য